আমি বারো দিন আগে স্কাই ব্যাগ আসানসোল শোরুম থেকে একটা স্কাই ব্যাগ কিনেছিলাম তা ওটার মধ্যে ল্যাপটপ রাখার জায়গা আছে দুটো বোতল রাখার জায়গা আছে আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে সবচেয়ে ভালো লাগলো যে ওটা জলে ভিজলেও কিছু হবে না তার সাথে একটা রেন কভারও দেওয়া দিয়েছে ব্যাগের সাথে